ঝাড়গ্রাম জেলার প্রধান পরিবহণ বাস রাস্তা এছাড়া এছাড়াও অন্যান্য প্রধান যে পরিষেবাগুলি রয়েছে সেগুলি হলো রেলপথ এছাড়াও স্থানীয় কিছু পরিবহণ ব্যবস্থা যেমন অটো টোটো ইত্যাদি এই গুলি সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে স্বল্প দূরত্ব যাওয়ার জন্য টোটো ব্যবস্থা বর্তমানে খুবই কার্যকারী এটি ব্যাটারি চালিত হওয়ায় এতে পরিবেশ দূষণ ও শব্দ দূষণ কম হয়ে থাকে এছাড়াও স্বল্প দূরত্বগুলি খুব সহজেই অটো টোটো ট্যাক্সি ইত্যাদির মাধ্যমে আমরা পৌঁছাতে পারি এছাড়াও দূরবর্তী জায়গা যাওয়ার জন্য এ এইচ ফোর সিক্স রেলওয়ে বা বিভিন্ন স্টেশন থেকে এক স্টেশান থেকে অন্যান্য স্টেশনে যাওয়ার জন্য বিভিন্ন দূরবর্তী জায়গাতে যাওয়ার জন্য বিভিন্ন ট্রেনগুলি ঝাড়গ্রাম থেকে রয়েছে ফলে দূরবর্তী জায়গায় যেতে আমাদের এখন বর্তমানে সুবিধা হয়েছে এছাড়াও দমদম নেতাজি বিমানবন্দরের সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা হ্যাঁ অন্যান্য দেশ বা অন্যান্য রাজ্যে যেতে পারি তবে এইগুলির মাধ্যমে বেশ কিছুটা সাশ্রয় হলেও এতে কিছু সমস্যাও রয়েছে কারণ ঝাড়গ্রাম জেলা থেকে দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য রেলস্টেশন ও ও উড়োজাহাজের ব্যবস্তাগুলি বেশ কিছুটা দূর সাপেক্ষ এর ফলে এগুলি যেতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং এগুলি বেশ কিছুটা ব্যয়বহুলও বটে ফলে তা সাধারণ মানুষের ব্যয় অর্থ ব্যয় ও সময় ব্যয় দুটি করে থাকে